আমার বেশি সিনেমা দেখতে খুব ভালো লাগে প্রিয় বই আছে ঠিকই বা টিভি শোও কখনও কখনও দেখি কিন্তু সবথেকে বেশি পছন্দ আমার ওই সিনেমা কারণ সিনেমাতে এক একটা কাহিনি থাকে যে কাহিনিগুলো আমাদের বাস্তবের সঙ্গে অনেক মিল থাকে বা এক একটা সিনেমা দেখলে আমরা সেইখানটা থেকে অনেক কিছু জানতে পারি হয়তো আমাদের জীবনের সঙ্গে সেই ঘটনাটা অনেকটাই মিল পাওয়া যাচ্ছে তো আমরা তার সমাধানও সে সিনেমার মাধ্যমে খানিকটা হলেও বুঝতে পারি তো ওই সিনেমা ওই জন্য আমার খুব ভালো লাগে তবে সিনেমা দেখতে গেলে সব সময় একটু বেছে দেখাই ভালো কারণ অনেক রকম সিনেমা আছ তো সেসব সিনেমা যে সব সময় সবটাই ভালো হবে তার কোনো মানে নেই তার মদ্যে দেখে বুঝে শুজে সিনেমা চয়েস করতে হয় তো আমি ওই কারণে আরও সিনেমা দেখি বেশ চয়েস করা সিনেমা দেখলে সে সিনেমা দেখার পর মনটা খুব ভালো হয়ে যায় হয়তো মনটা ভারাক্রান্ত হয়ে আছে খুব টেনশনের মধ্যে আছি কিন্তু ওই সিনেমাটা দেখার পর মনের মধ্যে টেনশান মুক্ত হয়ে যায় মনে কোনো চিন্তা থাকে না বেশ মমনটা ভালো লাগে বা সমস্যা থাকলেও যদি মনে হয় যে এই সমস্যাটা আমার সঙ্গে মিল আছে সেক্ষেত্রে সমাধানের পথটাও অনেকটা খুঁজে পেয়ে যায় তো এই কারণেই আমার সিনেমাটা দেখতে বেশি ভালো লাগে